অনেক দিন ধরে মোবাইল ফোন ব্যবহার করলে শিশুদের কারো কারো শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে শারীরিক সমস্যাগুলি হলো ঘুমের অসুবিধা পিঠ কোমর ব্যথা করা মাজা ঘাড় যন্ত্রণা করা চোখ বা চোখে জ্যোতি কমে যাওয়া ওজন বেড়ে যায় এবং পুষ্টিহীনতায় শিশুরা ভুগতে থাকে আর মানসিক কারণগুলির মধ্যে শিশুদের খাওয়ার প্রতি একটি অনীহা আসে